পুরুলিয়া জেলার প্রধান পরিবহন ব্যবস্থা হচ্ছে রেলপথ রেলপথই এখানে বিমানপথ একদমই নেই এবং জলপথ তো নেইই তো রেলপথে ট্রেনই আমরা মানে মানুষরা এখানকার ব্যবহার করি এবং সেখানে টাকাও বেশি খুব একটা লাগে না কিন্তু ট্রেনের ক্ষেত্রে ট্রেন যদি গন্তব্যস্থলে পৌঁছাতে ভীষণ পরিমাণে দেরি করে দেয় সেক্ষেত্রে যাত্রীদের অসুবিধা তো হয়ই কিন্তু তাছাড়াও পুরুলিয়া জেলায় রয়েছে রাস্তা তো খুব সুন্দর এখানের রাস্তাতে যেতে কোনো অসুবিধা হয় না বাসেও আমরা যাতায়াত করে থাকি বাসেও কিন্তু পুরুলিয়ার অনেক লোকই যাতায়াত করে